আমি কিছু দিন আগে অনলাইন থেকে একটি শাড়ি কিনেছিলাম আমার নিজের জন্য দোকানের থেকে অনলাইনে অনেক কম দামে আমি সেই শাড়িটি পেয়েছি এবং শাড়িটি খুব ভালো শাড়িটি সুতির শাড়ি এবং সাথে শাড়িটি পরার ফলে সেই শাড়িটি যেন মনে হয় না যে গায়ে আছে বলে শাড়িটি ভীষণ সুন্দর এবং শাড়িটির সঙ্গে ব্লাউজ পিস দিয়েছে এবং শা শাড়িটি অনেকবার ধোয়ার পরেও তার যেরকম রং সেরকম রংই রয়েছে সেই রংয়ের কোনো পরিবর্তন ঘটেনি এবং গরমকাল যেহেতু তার জন্যে সেই সুতির শাড়িটি পরে আমি খুব আরাম অনুভব করি